আমার প্রিয় বই বলতে সেরকম কিছু নেই তবে এখনও অবধি আমি যে কটি বই পড়েছি তার মধ্যে সম্প্রতি পড়েছি সুনীত কথা নামের একটি বই যে বইয়ে আমি আমার জীবনের কিছু গল্প পেয়েছি বইটির লেখক সোমা রায় আমি সংসার জীবনের বেশ ভালোরকম কাহিনি তুলে ধরেছেন বইটিতে লেখিকা আমাদের প্রতিনিয়ত জীবনযাত্রায় পরিবার এবং পরিবারের মানুষজনদের পাশে থাকা কতটা জরুরি এবং কতটা সাহস দেয় তাদের বিশ্বাস তাদের ভরসা তাদের আগলে রাখা সবই আমরা গল্পটিতে পড়ে বুঝতে পেরেছি গল্পের যে দুই মূল চরিত্র তারা তথাকথিতভাবে অভিভাবকহীন অর্থাৎ তাদের মায়ের মৃত্যু ঘটে এবং বাবাও নিরুদ্দেশ হয়ে পড়ে এমতাবস্থায় গল্পের দুই প্রধান চরিত্রের জেঠু এবং জেঠিমা অভিভাবক হিসেবে কাজ করেন এবং তারা যেভাবে তাদের আগলে রাখেন তাদের পরামর্শ দেন সেসব একজন মা বাবার চেয়ে কোনও অংশে কম নয় অর্থাৎ নিজের মা বাবা ছাড়াও যে অভিভাবক হওয়া যায় তা এই গল্প থেকে খুব ভালোভাবে উপলব্ধ করতে পেরেছি এই গল্পে বাকি যেসব চরিত্ররা রয়েছে তাদের ভূমিকাও নিজ নিজ গুণে খুবই সুন্দর এবং আমি প্রত্যকের অভিনয়ের বা চরিত চরিত্রের গঠন নিয়ে লেখিকাকে কুর্নিশ জানাই এই গল্পটি পড়ে আমি খুবই খুশি হয়েছি